বাগান শুরু করতে আমাকে অনুপ্রাণিত করেছিলো আমার মা আমার মা দেখতাম যে বাড়ির পাশে নানান ধরনের সবজি গাছ লাগাত কেননা বাবা মা একা বাবা প্রত্যেক দিন বাজার যেতে সময় পেতো না মা সকাল হলেই বাগান থেকে টাটকা সবজি এনে রান্না করত আর সেগুলো খুব সুস্বাদু ছিল আর আমাকেও খুব ভালো লাগতো বাগানের সবজি গাছগুলো দেখে কেননা বাগানে মা লাগাতো ঝিঙে চিচিঙ্গা বেগুন লাউ শাক কুমড়ো ইত্যাদি নানা ধরনের সবজি গাছ লঙ্কা বেগুন ভেঁড়ি এবং এইসব টাটকা সবজি তুলে যখন মা বাবা রান্না মা রান্না করত তখন সেই সবজির তরকারি খেতে আমাকে খুব ভালো লাগত আজও আমার মনে হয় যে মায়ের এই টাটকা গাছে লাগানো সবজি আর এই বাজার থেকে আনা সবজি যেমন অনেক তফাত এতটা ভালো লাগে না বাজারের সবজি টাটকা সবজি খেতে খুব ইচ্ছে করে তাই আমিও মায়ের দেখে বাগানে বাগান করেছি যেখানে খুব অল্প পরিমাণে গাজর কপি পেঁয়াজ এবং লাউ শাক কুমড়ো শাক কুনকো শাক ইত্যাদি অল্প অল্প করে নিজেদের খাওয়ার মতো লাগিয়ে রেখেছি যেখানে খুব ভালো সবজি হয়েছে এবং বাগানটা করে আমাকে খুব ভালোই লাগছে